গবাদি পশু বলতে আমরা যেমন বাড়িতে গরুকে বোঝাই গরু আমাদের যেমন গবাদি পশু সেটা বাড়িতে পশুর জন্ম নেওয়ার পরে সেটাকে ছোটো বাচ্চাকে যেভাবে লালন পালন করে বড়ো করে তোলা হয় ঠিক সেরকমই গবাদি পশুর যেমন গরুর বাচ্চাকেও আমরা সে সেভাবেই আমরা সেভাবেই দেখাশোনা করে বড়ো করি যেমন প্রথমে গবাদি পশুর যে বাচ্চার গরুর ছানা তিনি ঘাস গাছের লতা পাতা খেতে পারে না সেটা সে মায়ের দুধ পান করেই ধীরে ধীরে বড়ো হয় তাকে টাইম মতো তাকে দুধ পান করার সময় দেওয়া হয় এভাবেই আমরা গবাদি পশু বলতে ও আরও গবাদি পশু বলতে আমরা যেমন গরুর পাশাপাশি ছাগল ছানা ছাগল ব্যবহার করি ছাগল ছানাকেও ঠিক একইরকম করে আমরা ব্যবহার মানে বড়ো করে তুলি